হ্যাঁ দিদি ভুল হয়ে গেছে আমার আমি একটু অন্য মানস্ক হয়ে পড়েছিলাম আর এরকম হবে না কিছু মনে করবেন না আচ্ছা ঠিক আছে দিদি আমি একটু বুঝিয়ে হ্যাঁ দিদি আপনি এ রকম বলছেন হ্যাঁ দিদি আর হবে না এরকম এবার ঠিকঠাক করেই চালাবো দিদি আর বলছি আমার ও কন্ট্রাক্টর তো সবাই বলে ভালো সেই হিসাবে আমিও জানি ভালো ঠিক আছে দিদি আপনি যখন বলছেন যে আমার কন্ট্রাক্টারের কোনো ভুল আছে তা আমি তাকে পরে বোঝাবো বলবো আপনি কিছু মনে করবেন না দিদি ও আমার কিছু মা মানিয়ে গুছিয়ে নিন দিদি সবাইকেই তো গন্তব্যে পৌঁছাতে হবে সেই হিসাবে আচ্ছা দিদি ঠিক আছে পরের বার থেকে আচ্ছা দিদি আমি আমি আমি ও হ্যাঁ ওগুলো আমি একটু দেখা দেখার চেষ্টা করবো দিদি ইও আর কিছু মনে করবেন না ভুল হয়েছে না আচ্ছা ভুল হয়েছে